আমি কাপড় ধোয়ার জন্য সার্ফ ব্যবহার করি কিন্তু বিভিন্ন ধরনের সাবান আছে যেমন কাপড়ের কঠিন দাগ তোলার জন্য যে বল সাবানগুলো পাওয়া যায় না সেগুলো দিয়ে তুলি তারপরে তারপরে আছে যেগুলো অতিরিক্ত দাগ উঠতে চায় না লেবু দিয়ে পরিষ্কার করা হয় এবং সার্ফ দিয়ে ভালো করে সেটাকে পরিষ্কার করি পুকুরে পুকুরে গিয়ে তারপরে কাচা ধোয়া করে নিই ট্যাপও আছে ট্যাপেও ধুই মাঝেসাঝে পুকুরেও ধুই

বৃষ্টির দিনে যেমন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে কাপড় চোপড় মেলার জায়গা নেই বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে এবার ঘরের ভিতরে একটা টানা বেঁধে নিলাম এবং সেখানেই জিনিসপত্রগুলো মেলে দিলাম কিংবা ফ্যানের হাওয়ায় দিলাম দিয়ে সেগুলি শুকিয়ে নিয়ে নেওয়ার চেষ্টা করি জল আমার যতটা প্রয়োজন আমি ততটাই ব্যবহার করার চেষ্টা করি অকারণ জল অপচয় যেন না হয় ট্যাপ দিয়ে যখন জল যখন খোলা থাকে জল অপচয় না করার চেষ্টা করি যতটা প্রয়োজন আমি ততটাই ব্যবহার করার চেষ্টা করি